আমাদের ধর্মীয় উৎসবের সাথে সম্পর্কিত বিভিন্ন খাবারগুলি হলো যেমন খিচুড়ি পায়েস চাটনি মিষ্টি সন্দেশ মোদক লাড্ডু ঠেকুয়া ইত্যাদি বিভিন্ন ফেস্টিভ্যালের জন্য যে খাবারগুলির নির্দিষ্ট ব্যবহার করা হয় তা হলো দুর্গা পুজোতে খিচুড়ি ভোগ নবান্নতে অন্নভোগ পিঠে পার্বণ উৎসবে নানান ধরনের পিঠেপুলি গণেশ পুজোয় মোদক সন্দেশ লাড্ডু বৈষ্ণব সেবাতে ভাত ডাল সবজি সব কিছু অনেক সময় মা কালীর পুজোতে পাঁঠা বলি দেওয়া হয় সেটা আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করি